নোড়া ওদের ছিল তোমাদের ছিল না তোমরা মাথা ফাটিয়ে দিতে পারোনি গল্পটি দেখা গিয়েছে যে একটি গ্রামে এক মধ্যবিত্ত লোক বাস করত সেই লোকের চারটি পুত্র সন্তান হওয়ার পরে একটি কন্যা সন্তান হয়েছিল তো সুতরাং কন্যা সন্তানটি তার প্রচণ্ড আদরের ছিল সেই সেই লো মধ্যবিত্ত পিতা কন্যাটিকে তার নিজের মতো মানুষ করেছিল এবং তিনি ভেবেছিল যে কন্যাটিকে অত্যন্ত ধনী লোকের ছেলের সাথে কন্য্যটিকে বিয়ে দেবে বিয়েটা ধুমধাম করে দিয়ে দেবে পাত্র যতই দেখছে তার পছন্দ হচ্ছে না তার মনের মতো হচ্ছে না তার ইচ্ছা বড়লোক পাত্রের সাথে তার কন্যার বিয়ে দেবে তাতে যত অর্থ মানে যত টাকা পয়সা লাগবে তিনি সব দিতে রাজি তো সুতরাং অনেক পাত্র খোঁজ করার পরে তাদের বাড়ি ছাড়া কয়েকটা গ্রাম পরে একটি পাত্রের সন্ধান পেল পাত্রটি কলেজে পড়ে পাত্রের বাবার ব্যবসা আছে তো সুতরাং সেই পাত্রটি দেখে পাত্রীর বাবার পছন্দ হয়ে গেলে এবং ধুমধাম করে বিয়ে দেওয়া হলো তাদের বিয়ের পণ ছিল কী সাত হাজা সাত হাজার টাকা সাত ভরি গয়না দিতে হবে তো সুতরাং পাত্রীর বাবা রাজি হয়ে গেল সুতরাং তার একটা মাত্র মেয়ে মেয়ের সুখই তার কাছে সুখ তা সুতরাং বিয়ে হয়ে গেল অথচ বিয়ের দিন সাত ভরি গয়না সোনার গয়না সাত হাজার টাকা দিতে হবে নাহলে বিয়ে হবে না তো সুতরাং সেই লোকটি সেই টাকা জোগাড় করতে পারেনি সাত ভরি গয়না কোনো ক্রমে জোগাড় করেছে সাত হাজার টাকার মধ্যে দু হাজার টাকা জোগাড় করতে পেরেছে আর পাঁচ হাজার টাকা জোগাড় করতে পারেনি তো সুতরাং ছেলের বাবা বলল অসম্ভব এ বিয়ে হতে পারে না আমি পণ ছাড়া ছেলেকে বিয়ে দেবো না আমার ছেলে শিক্ষিত বি এ পাস ছেলে বি এ বি এ পা বি এ পাস ছেলে দুদিন পর চাকরি করবে ছেলে অসম্ভব আমি তো সুতরাং মেয়ের বাবা হাতে পায়ে ধরলো যে যা হওয়ার হয়ে গিয়েছে বিয়েটা আপাতত হোক নাহলে আমার মেয়ে মেয়েকে আর কেউ বিয়ে করবে না তো সুতরাং ছেলের বাবা রাজি হয়নি তো সুতরাং ছেলেটি তখন তার বাবাকে বলল যে আমি বিয়ে করতে এসেছি বিয়ে বিয়ে কোর বিয়ে করে বউ নিয়ে যাব তো সুতরাং ছেলের বাবা কোনো কথা বলেনি যেহেতু ছেলে বিয়ে বিয়ে করতে চায় সুতরাং ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে গিয়েছে এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছেলের মা তার বউটিকে পছন্দ করে না যেহেতু তার বাবা যে সমস্ত জিনিসপত্র দেওয়ার কথা ছিল সেই জিনিসপত্রের মধ্যে অল্প কিছু দিয়েছে বেশিরভাগটুকু দেয়নি তো সুতরাং সারাক্ষণ তাকে খোঁটা দেয় জিনিসপত্র জিনিসপত্র জিনিসপত্র দেয়নি বলে এবং বাড়ির চাকর বাকররা তাকে ছোট মনে তাকে এবং মেয়েটির বাবা যখন তাদের বাড়িতে দেখত তাদের মেয়েটি বাড়ির বাইরে দাঁড় করিয়ে মেয়ের সাথে অল্প কিছুক্ষণ কথা বলত তারপর তাকে আবার বাড়ির ভিতর ঢুকিয়ে নিতো তাকে বাড়ির ভিতর ঢুকতে দিত না এমন কি চাকর বাকরও তাকে ঢুকতে দিত না তো এইভাবে বেশ কয়েকদিন চলল চো মেয়েটির উপর প্রচণ্ড অত্যাচার মেয়েটির উপর প্রচণ্ড অত্যাচার করত মেয়েটি তার বাবার সাথে কিচ্ছু বলত না যেহেতু বললে তার বাবারা প্রচুর দুঃখ কষ্ট পাবে তার বাবা সমস্ত সর্বস্ব লুট করে দিয়ে তাকে বিয়ে দিয়েছে এই দুঃখের কথা বললে তার বাবা প্রচণ্ড ভেঙে পড়ে তো সুতরাং কিছু বলত না এই করতে করতে মেয়েটির উপর অত্যাচার হতে হতে একদিন হঠাৎ মেয়েটির শাশুড়ি মেয়েটিকে মা মেয়েটিকে মানে মারতে শুরু করে মারতে মারতে মারতে মারতে তার সামনে নোড়া ছিল সেই নোড়ার বাড়ি মেয়েটির মাথায় মারল এবং মেয়েটির মাথা ফেটে মারা গিয়েছিল মারা যাওয়ার পরে লেখিকা স্বয়ং বলেছিল মেয়েটির বাবা মানে মে লেখিকার মাধ্যম লেখিকা লেখিকা মানে মেয়েটির লেখিকা মেয়েটির বাবাকে বলতে চেয়েছিল যে নোড়া ওদের ছিল তোমাদের ছিল না তোমরাও কেন নোড়া মেরে মাথা ফাটিয়ে দিতে পারোনি ওদের